আঞ্চলিক দিক থেকে যদি পশ্চিমবঙ্গকে ভাগ করা হয় তাহলে দুটো ভাগে ভাগ করা যেতে পারে এক হচ্ছে উত্তরবঙ্গ দুই হচ্ছে দক্ষিণবঙ্গ এরপর ভূগোল এবং ইতিহাসের উপর নির্ভর করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয় যেমন যদি খাদ্যাভাসের কথা বলি তাহলে উত্তরবঙ্গের জেলাগুলি সাধারণত শীতপ্রধান হওয়ায় এখানকার যে খাদ্যাভাস বা খাদ মানুষের খাদ্যরুচি সেই তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলির মানুষদের খাদ্যাভাস একেবারেই আলাদা জীবনধারার ক্ষেত্রেও তাই সেখান উত্তরবঙ্গের মানুষেরা ঠান্ডার দেশে বা ঠান্ডা জলবায়ুতে বাস করায় তাদের জীবনধারা কিছুটা আলাদা অপরপক্ষে দক্ষিণবঙ্গের মানুষেরা তুলনামূলকভাবে উষ্ণ পরিবেশে বাস করায় তাদের জীবনধারা আলাদা আবহাওয়ার ক্ষেত্রেও তাই পশ্চিমবঙ্গের উত্তরে বা ভারতের উত্তরে যেহেতু হিমালয় পর্বত আছে তাই এই এই উত্তরবঙ্গের জেলাগুলিতে সারা বছরই প্রায় ঠান্ডা আবহাওয়া বিরাজ করে অপরপক্ষে আমরা পশ্চিমবঙ্গের যত দক্ষিণ দিকে আসবো উষ্ণতা ক্রমশই বৃদ্ধি পায় তাই এখানকার আবহাওয়াও তুলনামূলকভাবে নাতিশীতোষ্ণ থেকে চরমভাবাপন্নের দিকে এগিয়ে আসে উৎসবের ক্ষেত্রেও তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে যা যা উৎসব প্রচলন আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন ধরনের অন্যান্য উৎসব রয়েছে তবে সামগ্রিকভাবে দেখতে গেলে পশ্চিমবঙ্গের যে প্রধান উৎসব দুর্গাপূজা সেটা সর্বত্রই প্রচলন রয়েছে